আরামবাগ রেস্টুরেন্টে একটি কাজ করতাম হটাৎ এক দিন একটি ভদ্রলোক আসে এসে আমার কাছে যে খাবারটা খেয়েছিলো সেই খাবারটার ফিডব্যাক দিচ্ছে এবং বলছে খারাপ আরামবাগ অন্নপূর্ণা হোটেলের খাবার অর্ডার করেছিলো এবং খাবার অর্ডার করে বলছে ওখানে বিরিয়ানিটা নাকি খারাপ এবং হোটেলে পরিষেবাগুলিও নাকি মোটেও ভালো নয় আর ডেলিভারি বয়েরাও ঠিকঠাকভাবে নাকি আসে গিয়ে বললাম দিদি না আমাদের হোটেলের তো পরিষেবা খুবই ভালো এখানের মা ডেলিভারি বয়েরা ঠিক টাইমে ঠিক এ খাবার পৌঁছে দেয় বাড়িতে আপনি তো ভুল বলছেন এইটা দিতে বলছে ওই একজন ভদ্রমহিলা এসে বলছে না আপনাদের হোটেলের খাবারে সবজিটা নাকি সেবারে ভালো হয় নি আর তরকারির সবজি তরকারিটা পাঁচমিশালি তরকারিটা যে রেঁধেছে তরকারিটার তেমন কোনো টেস্টও হয় নি আমি বলছি দেখুন আমাদের হোটেলের তরকারি খারাপ হবে আমি এমনটা কোনো কাস্টোমারের কাছে শুনি নি এবং যে প্রত্যেকটা কাস্টোমারই আমাদের হোটেলের রান্না খেয়ে বলেছে যে না তোমাদের এই অন্নপূর্ণা হোটেলের খাবার খুব দারুণ আর ভদ্রমহিলা বলছে না দেখুন আমরা তো আনা সব বারেই যে খারাপ তা নয় আপনাদের হোটেলের আমাদের পাশের বাড়ির একজন খেয়ে যায় বলেছে যে না হোটেলের খাবার খুব ভালো যেতেই আমি আসছি আর আমি প্রথমেই আসলাম আর আমাকে এরকম খাবার খাওয়ালেন আমরা বলছি দেখুন দিদি কোথাও একটু ভুল হয়েছে কারণ আমাদের হোটেলের দুর্নাম আজ পর্যন্ত কেউ দেয় নি আশাও করি কখনো দেবেও না আমরা যথেষ্ট পরিমাণের খাবার ভালো দিই এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো কারণ এতে কোনো ভেজাল মেশাই নি এবং তরকারির স্বাদও খুব ভালো হয় সে দিয়ে দিদি বলছে ঠিক আছে এরপরে যেমন ভালো হয় খাবার আশা করবো যেমন যে খাবারটা খাবো যেমন খুব ভালো হয় ভালো হতে পারে আমি বললাম ঠিক আছে দিদি এর পরেরবার থেকে যে আবার কেউ না খাবারের মানে খারাপ বলতে পারে সে দিকটা থেকে আমরা দেখবো আর আশা করি এইবার থেকে আমরা খুব ভালো খাবার দেবার ব্যবস্থা করবো